কৃষক বা বাড়ির পেছনে কারা পোলট্রি পালনকারীরা কীভাবে তাদের কাজের জন্য মুরগির সঠিক জাত নির্বাচন করবেন উপলব্ধ সমস্ত চরিত্র কী কী এবং কীভাবে তারা একে অপরের থেকে পৃথক সাধারণত গ্রামে আগে পালন হতো দেশি মুরগি বা দেশি হাঁস এদের খাদ্য ছিল যে ধান থেকে যে গুঁড়ো বের হয় সেই গুঁড়ো অনেকে বাড়ির ভাত দিয়ে তারা মুরগি পালন করত কিন্তু দেখা যাচ্ছে যে ওইভাবে চাষ করলে মানুষ এটা চাষ করলে তা তো পয়সার জন্য চাষ করে এটাও জীবিকা অর্জন করার জন্য কিন্তু দেখা যাচ্ছে ও চাষ করলে ওতে ঠিক প্রফিট পায় না কারণ ও ওরা খুব বা খুব বাড়ে না ও বড়ো জোর এক কে জি তার অবধি ওদের ওজন হয় না কিন্তু এখন মানুষের

যা খরচ সে খরচ কিন্তু ওর থেকে বহন করতে পারে না একটা ওর থেকে একটা পয়সা বেরোয় অনেকে ওর থেকে একটা পয়সা পাওয়ার আশা থাকে যে পালন করলে আমি একটা কিছু একটা করতে পারব বা বাড়ি কোনো বা মুদিখানার দোকানের থেকে যে জিনিসগুলো আমাদের কেনা হয় তেল বা কোনো মশলা কিন্তু ওতে ডিম খুব কম দেয় এখন তারা মানে বাইরের থেকে এক উপজাত মুরগি আসে যেটা বলে রাঁচি বা রাঁচি মুরগি রাঁচি মুরগি রাঁচি রাঁচি হচ্ছে এ রাজ্যে মোরগ খেলা হয় যারা খেলার সঙ্গে যুক্ত তারা এই মোরগ বাইরের থেকে তারা ওই ছোট বাচ্চা কিনে এনে আস্তে আস্তে আস্তে তার বংশ বৃদ্ধি এর মানে কী বেশি একটাই এনে তারপর সেই মুরগিটাকে বা মুরগি ডিম পারলে সেই মুরগির থেকে যে ডিম থেকে বাচ্চা বের হয় তার থেকে গ্রামে একের থেকে অধিক মুরগি বা ওই রাঁচি মোরগ এখন বেশিরভাগ মানুষ পালন করছে কারণ এই মুরগি এই রাঁচি মুরগি এই মোরগ খেলার পক্ষে খুব উপযোগী কারণ এখন তো তিন ভাগের এক ভাগ লোক এই মুরগির খেলার সঙ্গে যুক্ত মোরগ খেলার সঙ্গে যুক্ত একটা মুরগির একটা ও রাঁচি মুরগির ওয়েট দু কে জি আড়াই কে জি করে হয় ওর খেলাটা ওরা বেশি মানে গ্রামের যে মুরগি তার মোরগের চেয়ে ওই রাঁচি মুরগির খেলাটা মানুষ পছন্দ করে আর ও দেখতে ভালো ওর নাকি শুনেছি যে যে উপজাতি যে মো ওই যে শকুন ছিল আগে গ্রামে যে কোনো গরু ছাগল মরে গেলে ওই যারা ও ওদের চামড়া নিয়ে যেত যেটা বলে মুচি ওই ওদের এই ছালটা নিয়ে যাওয়ার পরে যে মরা মাংসটা পড়ে থাকে ওই শকুন জঙ্গল থেকে জঙ্গলের শকুন বাস করে ওই শকুন এসে আমাদের যে বর্জ্য যে পদার্থ তারা ওই খেয়ে পরিষ্কার করে চলে যায় বলে আবর্জনা যারা বলে ময়লা আবর্জনা শুনেছি নাকি ওই শুকুনের থেকে ক্রসিং করে এই রাঁচি মুরগি হয়েছে দেখতে একদম ঠিক ওই শকুনের মতন শকুন যেরকম এক জায়গায় বসে পাখনা মেলে দুই সাইডে দিয়ে ঠিক সেই রকম একদম অবিকল মনে হয় যে শকুন শুনেছি যে ওর থেকে ক্রসিং করে শকুন বা এই মুরগি থেকে ক্রসিং হয়ে এই রাঁচি মুরগি এদের হয়েছে এইবার এই এখন এই হাঁস আগে গ্রামে হাঁস ছিল পাতি হাঁস এখন হয়েছে ক্যাম্পবেল হাঁস বা রাজহাঁস রাজহাঁসগুলো দেখতে গলা লম্বা প্যাক প্যাক করে ডাকে এই যে ক্যাম্পবেল হাঁস ক্যাম্পবেল হাঁসগুলো আকারে কিন্তু বেঁটে কিন্তু ওয়েটে বেশি হয় আর এদের ডিম ডিম খুব কম পাড়ে কিন্তু এদের ওই মাংস হয় বেশি ওয়েট হয় বলে এখন মানুষ বুঝছে যে আমরা যে যেন এই হাঁসের যে আমরা ওয়েট হিসাবে যে বিক্রি করি একটা হাঁস কতো পাঁচশো ছশো টাকা হলে ওই কিন্তু এইসব হাঁস এখন যে সব হাঁসগুলো বেশি কম দিনে বাড়ে তাদের খাওয়ানো হচ্ছে কী ম্যাশ যে ম্যাশটা বাইরে থেকে আসে কী দিয়ে তৈরি হয় আমরাও জানি না ওই দোকানদারেরা আনে বলে যে এই ম্যাশ খেলে তাড়াতাড়ি বড় হয় ওই হাঁস ওই ক্যাম্পবেল হাঁস এখন মানুষ বেশিরভাগ দেখছি ওরা পালন করছে মানে চাষ যেটা বলে এর পোলট্রি পোলট্রিটা হচ্ছে পোলট্রি এখন চাষ করছে এখন তো খাসির মাংসের দাম বেশি বা যে আমরা যে এই ক্যাম্পবেল হাঁস বা দেশি মুরগি হাঁসের কথা বলছি এদের দাম বেশি ছোট হলে ওয়েটে কম হলে কী হবে মানুষের কাছে গেলে বলে যে ও আমার এ হাঁস ও আমার এই তিনশো টাকা দাম ওয়েটে কী পাঁচশো হলো ছশো হলো ওসব ওরা দেখে না ওর পালক সংঙ্গে পালক সমেত কেনা হয় তো বোঝা যায় না ওয়েটটা কীরকম কিন্তু ওরা বলে যে আমার জিনিসের দাম এই কিন্তু এখন ওই পোলট্রি চাষটা পোলট্রিটা মানুষ বেশি খাওয়ার জন্য ব্যবহার করছে কারণ এর তো দাম কম আর একটা খাসির মাংসের দাম এখন আটশো টাকা আর পোলট্রির মাংস কে জি দুশো টাকা কে জি এবার পোলট্রির চাষ হয় কীভাবে পোলট্রি ডিম কীসের ডিম দিয়ে পোলট্রি বা এই যে তৈরি হয়েছে ওই সৃষ্টি হয়েছে কেউ জানে না কিন্তু পোলট্রি তো আসে বাইরের থেকে আসে বিভিন্ন অন্য রাজ্যের থেকে আসে পোলট্রির বাচ্চা আসে ছোট ছোট বাচ্চা যারা পোলট্রির চাষ করে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে এনে ওরা একটা ফাঁকা জায়গা যেখানে হাওয়া হাওয়া বাতাস পাস হয় বা কোনো যেন ছায়া যেন না থাকে কারণ ও তো সূক্ষ্ম জিনিস ও তো শুনেছি যে কারেন্টে হিট দিয়ে ডিম ফোটানো হয় যার জন্য ওদের জীবনটা খুব সূক্ষ্ম একটু মানে সামান্য আঘাত করলে পর মরে যায় আর ঠান্ডা লাগলে ও তো সর্দি লেগে যায় তার জন্য মানে যারা চিকিৎসকেরা মানে যারা এইসব এরই উপরে যারা রিসার্চ করে তারা ওষুধ রেখেছে সেইভাবে ওষুধ ব্যবহার করা হয় আর গরমের সময় গরম ওরা সহ্য করতে খুব কম পারে গরমের সময় ও মারা যায় বেশিরভাগ সেই সময় অনেকে ওই সময়টা অনেকে বাচ্চা তোলে না মানে কিনে তারা চাষ করে না একটা সিজন ওয়াইজ ওরা চাষ করে কারণ একটা পোলট্রির বাচ্চা থেকে যখন বিক্রি করার যখন যে একটা টাইম দেখা যাচ্ছে দেড় কে জি দু কে জি অনেক টাকা খরচ হয় তার ভিতর যদি সেই মুরগিটা যদি কোনো গরম সহ্য করতে না পেরে যদি মারা যায় তাহলে একটা সে একটা চাষি তার লস হয়ে গেল এবার যখন ওই বাচ্চা আসে ঘরটা চারিধারে ফাঁকা থাকে উপরে ছাউনি চারিধারে এখন ওই নেট বা এখন এক ধরনের জাল জাল উঠেছে যাতে যেন সাপ বা কোনো কুকুর হোক বা বিড়াল হোক যেন বাচ্চা না ধরে খেতে পারে তার জন্য চারিধারে জাল বা এক ধরনের প্লাস্টিক টাইপের জাল উঠেছে ছোট ছোট ফাঁস যেন সাপ বা কিছু যেন ফুঁড়ে বাচ্চা যেন খেতে না পারে বাচ্চা আনার ফলে ওই মেঝেটা যেখানে যে ঘরটায় রাখে তাতে এই যে এই কাঠের গুঁড়ো যে কাঠ কাটা হয় না এই গ্রামে যে এগুলো কাঠ বড় বড় কা গাছ গাছ কেটে যারা তক্তা ব্যা বা এগুনো যারা আসবাবপত্র ব্যবহার করে খাট কিংবা কোনো বেঞ্চ হোক যা হোক বা ঘরের জানলা দরজা যারা কাঠ ব্যবহার করে সেই কাঠের গুঁড়ো আগে মেঝেয় বিছিয়ে দেয় যেন নিচে থেকে ঠান্ডাটা না ওঠে ঠান্ডা লাগলে সর্দি লেগে যায় পোলট্রি ওদের খাদ্য হচ্ছে ম্যাশ আর জল ম্যাট যত খাওয়ানো হবে তত কম দিনে তারা বড় বড় বড় হবে বা ওয়েটে বেশি হবে বা যারা ব্যবসা তাদের প্রফিটটা বেশি হয় দ্বিতীয় হচ্ছে পোলট্রির

তো সবই তো জানে এখন যে সব জিনিসের দাম বেশি একমাত্র ওই পোলট্রি যারা গরিব মানুষ যাদের ইনকাম কম তারা তো খাসি খেতে পারে না খাসির মাংস তো দাম বেশি বা গ্রামে যে যে এখন ওই যে ক ক্যাম্পবেল আর রাজহাঁশ যারা যারা চাষ করছে লোক কুটুম্ব আসলে তো এখন মাছ কিংবা মাংসের প্রয়োজন না হলে একটা মান সন্মানের ব্যাপার যার জন্যে এখানে পোলট্রিটাই বেশি ব্যবহার হচ্ছে